আমি যে জামাটা নিয়েছিলাম কালকে সেই জামাটার রঙ উঠছে তার ওপর দাম বেশি তার ওপর সুতির জামা বলে সে টেরিকটের জামা একেবারে খুব বাজে জামা একেবারে ভালো নয় তারপর রঙটাও বিচ্ছিরি কালার